মাছ আমরা সাধারণত নদীতেই ধরতে যাই নদীতে বা খালে সমুদ্র তো আমাদের এখানে আশেপাশে নেই তো সমুদ্রেতে আমরা মাছ ধরতে যাই না মাছ ধরার সবথেকে কিছু কৌশল হল বঁড়শিটাকে একটু শক্ত করে নেওয়া মানে কাঁচে মানে কাঁচা বাঁশের কঞ্চি দিয়ে তো বঁড়শি হয় তো সেই কাঁচা বাঁশের কঞ্চিটাকে একটু মানে শক্তপোক্ত মানে রোদে বা পুড়িয়ে নিলে সেটা শক্ত হয়ে যায় সেটা করে নিতে হয় আর যেই কাঁটা যেই মাছের যেই কাঁটা হয় সেই মাছের সেই কাঁটাটা দিয়েই কিন্তু মাছটা ধরলে সবথেকে সুবিধা হয় আর যেভাবে আমি প্রস্তুত হই সেইভাবে হচ্ছে যে অনেক ধরনের আমি কেঁচো নিই কেঁচোর নাকি মাছ খেতে ভালো লাগে ভালোবাসে তো কেঁচো নিয়ে গেলে দেখি তাড়াতাড়ি পড়ে আর আটা নিয়ে গেলে সেটা অনেক তাড়াতাড়ি গুলে যায় গুলে জলে চলে যায় সে সেহেতু ওটা ওঠে না আর আমি প্রতিদিন অনেকটা করে সময় নদীতে বা ওইখানে গিয়ে খালে গিয়ে দিই কারণ মাছ সত্যি ধরতে গেলে অনেকটা সময় নিয়েই বেরোতে হয় তো আমি সেটা নিই আর সবসময় ছোট জামাকাপড় পরে বেরোতে হয় কারণ জলের ধারকে যাই তো ছোট ছোট জামাকাপড় পরে যেতে হয় আর আমি একটা ব্যাগ নিয়ে যাই সাথে যাতে আমি ওই মাছগুলো ধরে ব্যাগটার মধ্যে রাখতে পারি তো এইভাবে মাছের আমি প্রস্তুতি নিই মাছ ধরতে যাবার আগে তো এভাবে প্রস্তুতি নিয়ে তারপরে আমি নদীতে যাই মাছ ধরতে নদীতে গেলে কিন্তু সবসময় আড় থেকে মাছ ধরা যায় না তো একটা ছোট ভেলাও নিতে হয় যদি মাছে যে মাছ ধরতে হয় আর নদীতে সবসময় বঁড়শিতে হয় না জাল নিতে হয় বড় একটা জাল নিয়ে যেতে হয় সেই জালে করে মাছ ধরতে হয়